হ্যালো হ্যাঁ বলছি বলুন ঠিকই শুনেছেন

আচ্ছা হুম একদম ঠিক আছে ঠিক আছে দাঁড়ান একশো আট পদ্ম গাঁদা পাঁচশো আর কুঁচো ফুল আর হুম হুম হুম ঠিক আছে আর দেখুন বললে আমরা জোগাড় করে নিয়ে চলে যেতে পারি তার জন্য এক্সট্রা চার্জেস লাগবে আলাদা ওই এমন না যে ফুলের সঙ্গে এটা ফ্রী সেটা না কিন্তু

হুম হুম হুম দিয়ে দেব দিয়ে দেব দিয়ে দেব না না কোলাঘাট কোলাঘাটে একদম সকলবেলা যাই গিয়ে মাল তুলে নিয়ে চলে আসি নিজে হাতে করে হ্যাঁ আপনার টোটাল হল সতেরো হাজার টাকা আপনি মোটামোটি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে যাবেন তাহলে ক্যাশ ফোনপে ক্যাশ দিলে বেশি ভালো হয় আমাদের ক্যাশের লেন দেন ব্যাংকের ঝামেলা করিনা আমরা আপনি যখন খুশি আসেন আমি এখন দোকানেই আছি আসুন এসে দেখা করে যান কথা বলে যান দিয়ে দিন ঠিক আছে ঠিক আছে দেখুন দেখুন দাদা আগে থেকে আগে থেকে বলে দিচ্ছি কারণ আমার অনেক জায়গায় ডেলিভারি করতে হয় দু পাঁচ মিনিট লেট হলে হতে পারে একদম ডিলে হবে না বাট একটু লেট হলে হতে পারে চিন্তা করবেন না আপনি অর্ডার দিয়েছেন আপনার ফুল আপনার জায়গায় পৌঁছে যাবে একদম একবার একবার যা পরিষেবা পাবেন বারবার আসতেই হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসেন আসেন